ভারতের চাকরির বাজার বৈচিত্র্যময় এবং গতিশীল যা দেশের বৃহৎ এবং বৈচিত্র্যময় অর্থনীতিকে প্রতিফলিত করে জানুয়ারি দু হাজার বাইশে আমার সর্বশেষ জ্ঞান আপডেট অনুসারে ভারতের চাকরির বাজার চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই উপস্থাপন করে উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো বেকারত্বের হার যা একটি ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে চাকরি প্রার্থীদের দক্ষতা এবং শিল্পের চাহিদার মধ্যে একটি ব্যবধান তৈরি করে যা দক্ষ কর্ম সংস্থানকে বাধা দেয় এই প্রতিযোগিতামূলকটি রয়ে গেছে অনেকের মধ্যেই অনেকের জন্য স্থিতিশীল এবং ভালো বেতনের চাকরি সুরক্ষিত করা চ্যালেঞ্জিং করে তুলেছে ভারতের চাকরির বাজারও যথেষ্ট সুযোগ দেয় সফ্টওয়্যার বিকাশ ডেটা বিশ্লেষণ এবং উদীয়মান প্রযুক্তির সুযোগসহ দেশের আইটি সেক্টর একটি প্রধান চাকরির প্রদানকারী হিসাবে অব্যাহতও রয়েছে স্টার্ট আপ ইকোসিস্টেম উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে উদ্যোক্তাকে উৎসাহিত করছে এবং বিভিন্ন সেক্টর কর্মসংস্থান সৃষ্টি করছে উপরন্তু মেক ইন ইণ্ডিয়া এবং স্কিল ইণ্ডিয়ার মতো সরকারের উদ্যোগগুলির লক্ষ্য হলো উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন শিল্পের কাজ জুড়ে সুযোগ তৈরি করা কোভিড নাইন্টিন মহামারি চাকরির বাজারকে আরও বেশি প্রভাবিত করেছে দূরবর্তী কাজ এবং ডিজিটাল রূপান্তরের মতো প্রবণতাকে ত্বরান্বিত করেছে স্বাস্থ্য সেবা ই কমার্স এবং আইটি সম্পর্কিত ক্ষেত্রে চাকরির চাহিদা বেড়েছে অন্য দিকে আতিথেয়তা এবং ঐতিহ্যবাহী খুচরা বিক্রেতার মতো এই যে খাতগুলি সেগুলিও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য দক্ষতা বৃদ্ধি এবং স্কিলিংয়ের উপরে ক্রমবর্ধমান জোর দেওয়া হচ্ছে চাকরির বাজারে প্রতিযোগী প্রতিযোগিতামূলক থাকার জন্য ক্রমাগত শেখা এবং নতুন দক্ষতা একটা অপরিহার্য হয়ে উঠেছে এইভাবে অ্যাকাডেমিক পাঠ্যক্রম শিল্পের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে এবং তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে একটা সহযোগিতা গুরুত্ব পাচ্ছে